প্রত্যেক মানুষের মধ্যেই তার নিজস্ব কিছু দোষ গুণ বা শক্তি এবং দুর্বলতা থাকে সব কিছু নিয়েই এক আসলে মানুষ তো আমার নিজের এরম বেশ কিছু দুর্বলতা রয়েছে এবং আমার শক্তির দিকও রয়েছে আমার সবচেয়ে বড়ো শক্তি হিসেবে যদি বলতে পারি তাহলে হচ্ছে আমি ভালোবাসা দিয়ে মানুষকে খুব তাড়াতাড়ি নিজের করে নিতে পারি বা আপন করে নিতে পারি আমি সহজে মানুষের সাথে মিশতে পারি মানুষ আমাকেও ভালোবাসা দেয় যার ফলে মানুষকে প্রিয় করে নেওয়া আমার কাছে খুব সহজ কাজ বলে আমি মনে করি এবং এর বিপরীত দিকে যদি আমার দুর্বলতার কথা বলতে হয় তাহলে হচ্ছে সেটা আমার অন্যের ওপর নির্ভরশীলতা আমি নিজের কর্মসূত্রে বা অন্যান্য যেকোনো কাজে আমি অন্যের ওপর বেশ ভালোভাবেই নির্ভরশীল হয়ে পড়ি মাঝে মাঝে মানে আমার এটা বেশ বড়ো একটা দুর্বলতা বলা যেতে পারে যেখানে হয়তো এই দুর্বলতা কাটিয়ে না উঠলে আমার ভবিষ্যৎ জীবন অনেক কষ্টের হবে যেখানে হয়তো আমাকে একাই সবকিছু করতে হবে আশা করি আমি আমার বয়েস বাড়ার সাথে সাথে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে এই দুর্বলতাটাকে কাটিয়ে উঠবো এবং আমার যে শক্তির দিক সেটাকে আমি আরো বেশি মাত্রায় আরও শক্তিশালী করে তুলবো যার ফলে আমার ভালোবাসা আমার সহানুভূতি মানুষের প্রতি আমার কর্তব্য আশা করি এগুলো অনেক ভালো মাত্রায় কাজ করবে